আমার এলাকার মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করে কিছু মানুষ আছে সমুদ্রে যেতে পছন্দ করে কিছু মানুষ পাহাড় যেতে পছন্দ করে কিছু মানুষ তীর্থ স্থান যেতে পছন্দ করে আমাদের পশ্চিমবঙ্গের তারাপীঠ শান্তিনিকেতন ম্যাসেঞ্জার দার্জিলিং এই সমস্ত পর্যটন কেন্দ্র আছে যেগুলো মানুষ যোতে প্রচণডই আগ্রহী থাকে তারাপীঠে তারাবায়ের পুজো দেয়ার জন্য কৌশিক অমাবাস্যা অবস্থতে মানুষের প্রচুর সমাগম হয় ওখানে শীতকালে শান্তিনিিকতনে ঘোরার জন্য মানুষ প্রচণ্ড আগ্রহ থাকে ওখানে যায় গরমের সময় দার্জিলিং সিকিম এইগুলোকে মানুষ বেছে নেয় সেখানে গেলে ঠান্ডা উপভোগ করে প্রকতির বৈচিত্র্য উপভোগ করে পুরীর জগন্নাথ মন্দির আছে যেখানে উড়িষ্যতে অবস্থিত সেখানে মানুষ রথযাত্র দেখার জন্য যায় আমার এলাকারও মানুষ গোয়াতেও মানুষ যায় অনেকে সেখানে গোয়ার সমুদ্রর বৈচিত্র্যময় উপভোগ করার জন্য যায় সেখানে পশ্চিমবঙ্গের আমাদের গঙ্গাসাগর অবস্থিত সেখানে প্রচুর অন্যান্য রাজ্যের মানুষ হচ্ছে শেষব এখানে সমাগম হয়